হ্যাঁ ডক্টর কিরণ দত্ত বলছেন আমি বলছিলাম যে আমি আপনার নম্বরটা পেলাম একজনের কাছ থেকে আমার দাঁতে খুব ব্যথা দাঁতে তো এমনি পোকা লেগেছে তার সাথে সাথে এমনিও খুব ব্যথা তো এটার জন্য আমি আপনাকে দেখাতে চাই তো আপনি কখন বসেন হ্যাঁ খেলে তো ব্যথা করছে ঠান্ডাটা একদমই খেতে পারি না মিষ্টি জিনিস খেলে তো প্রচণ্ড যন্ত্রণা করে এমন যন্ত্রণা করে যে মাথা যন্ত্রণা উঠে যায় আর এমনিও কোনো খাবার খেতে পারি না ভয়ে যে যন্ত্রণা করবে আর দাঁতেও একদম মানে পোকার জন্য ফুটো ফুটো হয়ে গেছে খুব অবস্থা খারাপ এটা অনেকদিনই হয়েছে এবার আমি অতটা নিইনি দেখিনি এবারে এখন যখন খুব কষ্ট হচ্ছে তখন বুঝতে পারছি তাই আপনার নম্বরটা পেলাম এখানে একজনের কাছ থেকে উনি বললেন ইনি খুব ভালো ডাক্তার এবং চিকিৎসা খুব ভালো করেন তাই জন্য আপনাকে ফোন করলাম কালকে কালকে রবিবার খোলা থাকবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার ইয়ে চেম্বারটা কোথায় আচ্ছা নিশা পুকুরের কাছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে কালকে সকালে যাব দশটা থেকে হয় তো নাম লেখানো আর ওখানেই ফটো তোলা হবে তাই তো আচ্ছা ঠিক আছে আপনার ফিজ কেমন আছে আচ্ছা আচ্ছা যেদিন এক্স রে করাবো সেদিনই দেখে নেবেন তো আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু ধন্যবাদ আপনাকে আমি কালকে গিয়ে অবশ্যই নামটা লিখিয়ে নেব আচ্ছা